আমার কাছে একটি স্কুটি রয়েছে তার ইতিবাচক কথা হল এই স্কুটিটা আমি এখন ব্যবহার করছি আগে আমি সাইকেল চালিয়ে কাজে যেতাম তখন বয়সটাও কম ছিল তাই সাইকেলে যেতে হলে একটু কষ্ট হলেও খুব বিরক্ত বা আলা বোধ করতাম না আমার বাড়িতে আমাকে একাই কাজ করতে হয় স্বামী সবদিন বাড়িতে থাকে না সেই হিসাবে আমাকে বাজারপত্র বা ব্যাঙ্ক পোস্ট অফিসের কাজ সবকিছু আমাকেই করতে হয় বয়স হয়েছে প্রায় সেই জন্য আমি যদি একটু বাজার বেরাই সাইকেল চালাতে পারছিলাম না তাই একটা স্কুটি কিনলাম স্কুটিটা কিনে আমার খুব সুবিধা হয়েছে এবং খুব ভালো লেগেছে